পরিবহন সুবিধার অভাব স্বাস্থ্যসেবাকে অনেকটাই প্রভাবিত করে যদি পরিবহন না ঠিকঠাক মতো পাওয়া যায় তাহলে রোগীর অনেক সময় বিপদ ঘটে যায় এই কারণে সমস্ত হসপিটালগুলিতে পরিবহন ব্যবস্থা যাতে সুন্দর ও সুসজ্জিত থাকে সেটার দিকে নজর রাখা উচিত পরিবহন ব্যবস্থা না ঠিক না থাকলে সময়মতো রোগীকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অসুবিধা হয় এর ফলে রোগীটি মারা যায় তাই পরিবার পরিবহন ব্যবস্থা খুবই দরকার আর আমার বাড়ির সামনে যে হসপিটাল আছে সেই হসপিটালে পরিবহন ব্যবস্থা আছে কিন্তু আরও একটু উন্নতি হলে খুব ভালো হয় সেখানে পৌঁছতে সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট বা আধ ঘণ্টা এরকম সময় লাগে কিন্তু যদি পরিবহন ব্যবস্থা ঠিক থাকে তাহলে আমরা খুব কম সময়ের মধ্যেই সেখানে পৌঁছে যাবো